আমি রিয়া সরকার বলছি আমার অ্যাকচুয়ালি ম্যাডাম একটু কিছু ইনফরমেশনের জন্য আমি আপনাকে কল করলাম কারণ আমার কাছে আমার ওই ফ্ল্যাটে না ব্যালকনিতে একটা পাখি এসেছিল তো সেটা আমি রেখেছি তো ওটা না আমি একটু বন দপ্তরের হাতে দিতে চাই তো এরকম কোনও যোগাযোগ বা এরকম কোনও কনট্যাক্ট নম্বর আপনার কাছে আছে কী পাখি বলতে ওই যেটা বলে না শালিক পাখি এরকম ওই ধরনের পাখি সুস্থ আছে হ একটু ও মানে যেহেতু ওখানে এত উঁচু থেকে এসে এখানে পড়েছে তো সেহেতু একটু পায়ে লেগেছে তো সেটাও একটু ট্রিটমেন্ট করাতে হবে হ্যাঁ ওটা তো চিকিৎসা করাবো সে জন্যই আপনার কাছে কল করেছি তো আপনি কি জানেন কী মেডিসিন দিতে হবে বা কীভাবে কী ওনাকে মানে সুস্থ করতে হবে হ্যাঁ আছে আচ্ছা জাস্ট ওটা দিলেই হয়ে যাবে আর আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করলাম ওই বন দপ্তরের কাছে দেওয়ার জন্য এরকম কোনও ইনফরমেশন আপনি আমাকে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি দেখি সুস্থ হলে তাহলে আপনাকে কবে নাগাদ ফোন করবো না সুস্থ হলেই ফোন করবো আপনাকে আচ্ছা ওকে ম্যাম